হ্যালো রাজজাগ্রদা আমার সতেরো তারিখ সকাল নটায় একটা গাড়ি লাগবে তো তুমি কি আসতে পারবে আর আমি উলুবেড়িয়ায় যাবো আর হচ্ছে যে আমার সারাদিনই লাগবে তো কত টাকা কী ভাড়া নেবে একটু বললে ভালো হয় আর তুমি কি অপেক্ষা করবে না বাড়ি চলে আসবে আবার যাবে